ভারত উদ্যোক্তাদের জন্য এটি প্রকাশমান যুগ অনুভব করছে কারণ ভারত আমাদেরকে সমস্ত কিছুই দান করেছেন যেগুলি আমাদের উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজন আমাদের সর্বপ্রথম উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজন হয় শিক্ষা সেই শিক্ষাগ্রহণ করার জন্য ভারত আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে স্কুল কলেজ খেলার মাঠ আরও অন্যান্য অনেক রকমের শিক্ষাব্যবস্থা করে দিয়েছেন আধুনিক শিক্ষার জন্য কম্পিউটার প্রশিক্ষণ আরও অন্যান্য যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলি শেখানোর জন্য আমাদের যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন এই ভারত সরকার আমাদের ব্যবসা করার জন্য প্রত্যেক নিয়ত নানানভাবে সাহায্য করে চলেছেন কেউ যদি কোন ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করতে চান ব্যাংকের বা অন্যান্য জায়গায় যে কোন ধরনের লোন নিতে পারেন লোন নিয়ে তার একটা নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং সরকার আমাদেরকে শুধু ব্যবসার জন্য না কৃষিলোনও প্রদান করে থাকেন তাই যে কোন নতুন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চান সরকার আমাদেরকে ব্যাংক থেকে বা আরও অন্যান্য যে সমস্ত বেসরকারি সংস্থা রয়েছেন সেখান থেকে লোন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এইভাবেই ভারত ভারত আমাদের সব সময় ব্যবসা করার জন্য প্রতিনিয়ত নিত্য নতুন পন্থাতে সাহায্য করে চলেছেন